আমি যেভাবে বাইকের যত্ন নিই বাড়ির বাইরে থেকে আসলে বাইকটা প্রথমে একটা ভালো জায়গায় রাখি যেখানে রোদ যাতে না লাগে কিংবা বৃষ্টি না লাগে কিংবা চুরি হওয়ার কোনো ভয় না হয় তার পরে বাইকটাকে মাঝে মাঝে বাড়িতে আমি জল দিয়ে অন্যান্য ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করি কোথাও যেন না কোনো ধুলো থাকে হ্যাঁ তার পরে সে সেগুলোকে আমি ইঞ্জিনগুলোকেও চেক করে দেখি ব্রেকটাও চেক করে দেখি আর সুন্দর করে সবসময় ধোয়ার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি আবার কাপড় দিয়ে ভালো করে মুছে রাখি এভাবে আমি সবসময় দেখি আর সবসময় দেখি ওর ভিতরে পেট্রোল আছে কি আর ডিজেলটা প্রায়ই চেঞ্জ করার চেষ্টা করি এইভাবে আমি বাইকের সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করি আর দেখি বাইরে থেকে কোনো আগুন টাগুন ওর আশপাশে কোথাও আসছে কি না তার জন্যে ভয় হয় কিংবা চুরির কোনো ভয় হয় কি না কেউ চুরি করতে পারে কি না সেইভাবে আমি যত্ন নেওয়ার চেষ্টা করি হ্যাঁ অবশ্যই দূরে কোথাও বাইক নিয়ে গেলে তো ক্লান্তি লাগেই অনেকক্ষণ বসে থাকার পর কষ্ট হয় তখন আমরা কোনো ফাঁকা জায়গায় দাঁড়াই সেখানে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করি সেগুলো দেখি আশপাশের দৃশ্যগুলো ভালো লাগে আশপাশের পরিবেশগুলোও দেখি বেশ ভালো লাগে আবার ঘুরতে ঘুরতে যদি কোথাও খিদে পেয়ে যায় তাহলে কোনো দোকানে দাঁড়াই বিশেষ করে চায়ের দোকানগুলোতে দাঁড়াই চা কিংবা কফি খেলে দেখি অনেকটা ভালো লাগে ফ্রি লাগে আর সেখানকার মানুষের সঙ্গে কিংবা চায়ের দোকানদারের সঙ্গেও অনেক কথাবার্তা বলি আশপাশের পরিবেশ সম্বন্ধেও জানতে চাই এখানের লোকজনও কেমন তাই জানতেও চাই হ্যাঁ লং রুটে যেতে আমরা খুবই ইচ্ছা করি বাইকে করে কারণ বাইকে করে লং রুটে গেলে অনেক রকম সুবিধা পাওয়া যায় সেখানে ধরো দীঘায় গিয়েছিলাম একবার গিয়েছিলাম তো ট্রেনে করে আর সেখানে সাইট সিনগুলো আমাদের গাড়ি ভাড়া করে করতে হয়েছিল বেশ টাকাও খরচ হয়েছিল আর একটা নির্দিষ্ট সময় ছিল নিয়ে যাওয়ার সেখানে দেখে এ আবার নির্দিষ্ট সময়গুলোতে এসে আবার গাড়ির মধ্যে উঠতে হতো নাহলে ওরা গাড়ির ড্রাইভারগুলো খুব একটা ভালো ব্যবহার করত না প্রায় হয়েছে এগুলো অনেক জায়গায় ঘুরতে গিয়ে সাইট সিনের ঘোরার সময় গাড়ির ড্রাইভারগুলো কিন্তু খুব একটা ভালো ব্যবহার করেনি তখনই বাইকের কথা ইচ্ছে হয় যে বাইক থাকলে হয়তো এই সমস্যাগুলো আমাদের সমাধান হতো বাইক নিয়ে আরও কয়েকটা হোটেলেও আমরা ঘুরতে পারতাম ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতে পারতাম যে ওই হোটেলে কেমন রেট এখানে সুবিধা কেমন এখানে কীভাবে এসে কদিন থাকা যাবে কীভাবে মানে অন্য অন্য অন্যান্য হোটেলের বিভিন্ন ইনফরমেশন আমরা বাইক থাকলে বাইকে করে করে গিয়ে সেই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারতাম এই যখন বাইক না থাকে তখন এই সমস্যাগুলো সৃষ্টি হয় আর বাইকের কথাই মনে করে যে বাইক থাকলে এই সমস্যাগুলো আমাদের হতো না একবার তো দার্জিলিং গিয়েও খুব বিপদ হচ্ছিল সাইট সিন করতে গিয়ে করাতেই পারেনি সবগুলো কমপ্লিটই হয়নি বলল যে আপনাদের এই জায়গাতে দাঁড়িয়ে অনেকক্ষণ দেরি করেছেন আমরা ওই সাইট সিনটা আর করাতে পারব না আপনারাই দেরি করেছেন এটা যদি আমাদের বাইক থাকত আমার নিজেরাই ইচ্ছা মতন ওই সিন আর একটা সাইট সিনও ভালো মতো দেখতে পারতাম কিন্তু আর হলো না যাই হোক অনেক সরু সরু রাস্তার ভিতরে যাওয়ার ইচ্ছা হলে বাইক থাকলে তো খুবই ভালো হয় আর তখনই বাইকের খুবই প্রয়োজন পড়ে বাইক থাকলে তো আর কোনো কথাই থাকে না হ্যাঁ বাইক সঙ্গে থাকলে তো অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে বাইকের বিভিন্ন কাগজপত্র আমরা সঙ্গে করে নিয়ে রাখি হেলমেটও সঙ্গে থাকে তেল আছে কি না সেগুলো আমরা চেক করে দেখি